আমাদের এখন শিক্ষাব্যবস্থা অনেক হয়েছে আগের যেমন কিছুই থাকে না ছোটো ছোটো ছেলেরা সব লেখাপড়া শিখতো নাই বাইরে বাইরে ঘুরে বেড়াতো এখন সেই পরিমাণে অনেকটা উন্নতি হয়েছে এখন এখন মাস্টার অনেক শিক্ষক হয়েছেন স্কুল কলেজ অনেক হয়েছে স্কুল কলেজ অনেক হয়েছে মাস্টার স্কুলে অনেক অনেক মাস্টারমশায় আছেন অনেক প্রাইভেট মাস্টার স পড়াশুনা করান ছেলেদের এখন উনেক উন্নতি হয়েছে আগে এই সকল কিছুই ছিলো না আর আগে কারেন্ট থাকে না সেই জন্য কত সব ছেলেরা পড়াশুনা করতে পারত না প্রদীপের আলো লন্ঠনের আলো নিয়ে কারও পড়াশুনা হত না এখন সেই নিয়ে অনেকটা পরিবর্তন হয়েছে আমাদের দেশে বিভিন্ন মানুষ বাস করে তাাদের তাদের খাদ্য আলাদা পোশাক আলাদা ভাষা আলাদা এই দেশটা অন্য দেশের থাকু অনেকটা আলাদা এই সকল বিভিন্ন ধরনের মানুষ বাস করে বিভিন্ন ধর্ম নিয়ে মানুষ বাস করে আমাদের বেশি অনেক উন্নত উন্নত থ্রি হ্যাঁ আমাদের দেশে অনেক অনেক উন্নত বিমান উন্নত করা উচিত